আমি বাড়িতে বিভিন্ন ঔষধি গাছ যেমন তুলসী ও অন্যান্য ভেষজ গাছ জন্মাই আমি বিশ্বাস করি যে এই প্রাকিতিক প্রতিকারগুলি অ্যান্টিবায়োটিকের চেয়ে ভালো নয় তবে তারা কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে অ্যান্টিবায়োটিকগুলি ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় তারা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বিস্তারকে বাধা দেয় ঔষধি গাছগুলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য ব্যবহার হয় তারা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিভাইরাল বিশিষ্ট প্রদর্শন করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে ঔষধি গাছগুলি বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা কার্যকর হতে পারে উদাহরণস্বরূপ তুলসীতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলি মুখের স্বাস্থ্যের উন্নতি করে সর্দি কাশির ক্ষেত্রেও এগুলো ব্যবহার করা হয় যাই হোক অন্যান্য গবেষণায় দেখা গেছে গাছগুলি অ্যান্টোবায় অ্যান্টিবায়োটিকের মতো কার্যকর নয় উদাহরণস্বরূপ আয়ুর্বেদিক ঔষুদে ব্যবহৃত কিছু ভেষজ গাছগুলি ক্যানসারের চিকিৎসায় কার্যকর হতে পারে বলে মনে করা হয় তবে এই দাবিগুলিকে সমর্থন করার জন্য আরও গবেষণা করার প্রয়োজন বলে আমার মনে হয় সাধারণভাবে আমি মনে করি যে ঔষধি গাছগুলি অ্যান্টোবায়োটিকের একটি ভালো বিকল্প হতে পারে তারা প্রাকৃতিক এবং পার্শ্বপ্রতিক্রিয়া কম হতে পারে তবে তাদের কার্যকারিতা নিশ্চিত করার জন্য আরও বিশেষ গবেষণার প্রয়োজন বলে আমার মনে হয় আপনি যদি ঔষধি গাছ ব্যবহার করার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তা ব্যবহার করবেন অনেক ক্ষেত্রে হতে পারে যে আয়ুর্বেদিক জাতীয় ঔষদ মানে এই ধরনের ঔষধি গাছ আপনার ওই নির্দিষ্ট রোগের জন্য সহায়ক নাও হতে পারে সেক্ষেত্রে আপনি বড়ো সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন